তো কী রকম জুতো লাগবে আপনার আচ্ছা কত নম্বর সাইজ আপনার কত নম্বর সাইজ নয় ঠিক আছে হয়ে যাবে তো আপনার কী রকম কিটো লাগবে না স্পোর্টস বুট লাগবে না এমনি সাধারণ হাওয়াই চপ্পল কী ধরনটা লাগবে আপনার আচ্ছা স্পোর্টস বুট লাগবে তো স্পোর্টস বুটের অনেকগুলো কোম্পানিই আমাদের এখানে আছে যেমন কী বাটা ক্যাম্পাস অ্যাডিডাস স্পোর্টস বুট এবং খুব স্মুথ ভালো তো তার মধ্যে যে কোনো অবশ্যই ভালো হবে যে কোনো একটা চুজ করতে পারেন হ্যাঁ যদি আমাকে বলেন তাহলে আমি অবশ্যই বলব ক্যাম্পাস নিন কারণ ক্যাম্পাস এখন পুরো ভারতেরই নয় ওয়ার্ল্ডের এক নম্বর চলছে তো এর সার্ভিস খুব ভালো হয় হুম আপনি যেহেতু নয় নম্বর সাইজ বললেন তো এবার আপনাকে চুজ করতে হবে কালার ঠিক আছে এখানেও ক্যাম্পাসের অনেকগুলো কালার হয় গ্রে ব্লু নেভি ব্লু ব্ল্যাক হোয়াইট হোয়াইটও আছে তো আপনি যেইভাবে যেই রকম কালার চুজ করবেন সেই কালারের অনুযায়ী আপনার বুটের প্রাইস আসবে হোয়াইট নয় নম্বর ক্যাম্পাস ছশো নিরানব্বই হ্যাঁ এখন দিওয়ালি চলছে যেহেতু তাই দেওয়ালিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েই ওই দামটা রয়েছে ছশো নিরানব্বই

হ্যাঁ আছে ওগুলো ওগুলো সাধারণত অ্যাডিডাস কোম্পানিরই বেশি হয় অবশ্যই ভালো অ্যাডিডাসও খুব ভালো কোম্পানি ওটাও নিতে পারেন ট্রাই করে দেখতে পারেন অ্যাডিডাস কোম্পানি হুম বলুন হ্যাঁ নিতে পারেন হ্যাঁ বলছি অ্যাডিডাস কোম্পানিরও অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে তো দেখতে পারেন অ্যাডিডাসও বেটার আছে কিন্তু ক্যাম্পাস সব থেকে বেটার এখন যেটা চলছে সেটা হচ্ছে ক্যাম্পাস আর আপনি একটু ওই গ্রে উঁচু টাইপের চাইছেন তো ওই উঁচু টাইপেরগুলো একটু অ্যাডিডাসেরই হয় তো দেখতে পারেন ওটা হ্যাঁ আমাদের মানডে টু স্যাটারডে দোকান ওপেন থাকে তো আপনি যে কোনো দিন আসবেন এখন দেওয়ালির সেল চলছে তো বুঝতেই পারছেন একটু দোকানে ভিড় চলে কারণ এখন সেলের কারণ অনেক জুতো সেল হয়

ঠিক আছে আসুন কোনো সমস্যা নেই